হ্যালো হ্যাঁ কে বলছেন ও আমি কি বলে মেয়েটার জামা কাপড় কিনতাম স্কুল ড্রেসের ব্যাপারে মানে বাচ্চার স্কুলের ড্রেস আছে কি আপনার দোকানে আমি একটা বাচ্চার স্কুল ড্রেস নিতে চাই আর কি ড্রেসটার এই ছোটো বাচ্চা বলতে ওই নার্সারির বাচ্চা

ও ছেলে মানে ড্রেসটা হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আর শার্টটার কালার হবে মানে অফ হোয়াইট যেটা হয় সেটা আর প্যান্টের কালার হচ্ছে যে নেভি ব্লু নাহ না না ফুল একটা হাফ একটা হ্যাঁ হ্যাঁ দুটো নিতে চাইছি আর শার্ট একটাই হবে আর শার্টটার হচ্ছে সাইজ থাকবে তিরিশ তিরিশ তিরিশ সাইজ থাকবে হ্যাঁ হ্যাঁ আর না না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ রোগা পাতলা বাচ্চার জন্য যে তিরিশ সাইজটা হয় সেটা কেন কি মাপ দিয়ে যেতে হবে না গিয়ে কিনে নিয়ে আসতে হবে

আচ্ছা ঠিক আছে আর ওই কালারের মিলবে তো না না না না কলার দিয়া শার্ট হবে আর শার্ট তো কলার দেওয়াই হতে হবে সেই কারণেই আমি বলছিলাম না আর কি আর একটু ভি গলা সয়টার হবে না গোল গলা হবে না না হাফ হাতা ওই ওই ছোটো হাতা যেগুলো না না ফুল হাতা শার্ট লাগবে না হচ্ছে যে একটা গোল গলা লাল কালারের একটা সোয়েটার দরকার আছে সেটা হলেই চলবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এগুলো সব মিলে যাবে তো আচ্ছা ঠিক আছে মিলে গেলে আমি ওটা আনতে যাবো তাহলে কালকের দিকে যাবো বিকেলে আর যদি না পাওয়া যায় তাহলে সাইজটা দিয়ে আসবো আর পরের দিনে যেয়ে নিয়ে আসবো আর কি ঠিক আছে তাহলে রাখছি